হ্যাঁ ওই বিশ্বজিৎ কথা বলছি এখানকার ম্যানেজার বলুন আমাদের এখানে থাকতে গেলে কিন্তু অনেক কিছু নিয়ম আছে হোটেলের আপনি কি মানে ওটা কি আপনার আধার কার্ড আই কার্ড আছে তো সঙ্গে ওটা দেওয়া যাচ্ছে যে ধরুন যদি কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনা তো অনেকে নিজের লোকের বউ বলে নিজের বউকেও আনে হোটেলে নিজের বউ বলে লোকের বউকেও অনেক সময় আনে হোটেলে এছাড়াও হচ্চে হ্যাঁ এখানে না এরকম এখানে এরকম ছিলো অনেকে দেখা যাচ্ছে আনে এনে এখানে একটা আত্মঘাতী আত্মহত্যা করে করে কিম্বা কাউকে মার্ডার করে চলে যায় এজন্য আপনার কাছে আই কার্ড আনতে হবে বাধ্যতামূলক আধার কার্ড আনতে হবে ঠিক আছে বাচ্চাটার বয়স কতো বছর আপনাদের সবার আধার কার্ড আছে তো ও তাহলে আপনাদের তিনজনের এসি রুম না নন এসি ও নন এসি রুম যদি হয় তাহলে তিনজনকেও প্রত্যেকদিন বেড ভাড়া দিতে হবে আটশো টাকা লাইটের জন্য দিতে হবে প্রত্যেকদিন পঞ্চাশ টাকা ঠিক আছে আর জল সেটা আপনার ব্যাপার আপনি যদি মনে করেন যে আমাদের এখান থেকে জল নেবেন নিতে পারেন যদি মনে করেন যে বাইরে থেকে জল আনবেন সেটাও হবে ঠিক আছে প্রত্যেক ব্যারেল পিছু কুড়ি লিটারের যে ব্যারেল আছে সেটার জন্য দিতে হবে পঞ্চাশ টাকা করে ওই খাওয়া দাওয়া আপনি যদি মনে করেন বাইরে থেকে খেয়ে আসবেন আসবেন আমাদের এখানে খাওয়া দাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে আমাদের এখানে প্রতিদিন দেড়শো টাকা করে পড়বে তবে সকালে হালকা টিফিন পরোটা দিয়ে পনিরের তরকারি থাকবে আপনার জল ইলেক কারেন্ট বিল দিয়ে পার ডে হিসেবে রুমের দু দিনের দু দিন থাকবেন তো দু দিন না এক্সট্রা থাকবেন খরচ পড়বে আপনার দু হাজার টাকার মতো খরচ পড়বে আমি কমই বলেছি আপনি আশেপাশে দরাদরি করে দেখুন এর থেকে কম আর পাবেন না কোথাও ঠিক আছে আপনি আসুন কম সম করে নেবো ঠিক আছে